হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আপনার চিন্তা করতে হবে না চলছে ভালো

হ্যাঁ নতুন ও তো ডিসকাউন্টে দিলে ভালো হয় শুনলে আরও কাস্টমার একটু বাড়বে হ্যাঁ এবং দোকানটা একটু আর একটু উন্নতি হবে সেই চেষ্টা করছি আর আপনি একটু দেখুন যাতে বাড়ানো যায় আর দোকানটা যাতে বড় করা যায় এবং আরও ভালো চলে সেই চেষ্টা করুন আপনাকে এইটা বলছি আপনি যখন দিয়েছেন আচ্ছা ঠিক আছে